হ্যাঁ আমি নাচতে খুব ভালোবাসি তো নাচকে খুব ভালোবাসি আর আমি যেখানে নাচতে যাই ঝুমুর ড্যান্স গ্রুপ তো ওখানে আমি প্রত্যেক সপ্তাহে নাচতে যাই তো আর আমি আমার মনের ইচ্ছা যে আমি বিভিন্ন কম্পিটিশন বিভিন্ন সিনেমা সি বিভিন্ন টিভিতে প্রোগ্রামে যেন আমি চান্স পাই তো আমি সেই জন্যে নিজেকে তৈরি করার জন্যে দীর্ঘ দিন ধরে ব্যায়াম করছি শরীরচর্চা করছি যোগাসন করছি এবং শরীরকে যত্ন নিচ্ছি তো আমি জীবনে যেন একটা ডান্সার হিসাবে নিজের যোগ্যতা অর্জন করতে পারি আর এই নাচে নাচ নিয়ে তো এবং নাচ নিয়ে আমি জীবনে আরও ওপরে যেতে চাই আর নাচের সম্পর্কে আরও কিছু তথ্য জানতে চাই আরও জ্ঞান অর্জন করতে চাই এবং নাচের সম্পর্কে যেন আমি ব পরবর্তীকালে আরও উন্নত জায়গায় যেতে পারি আরও উন্নতভাবে শিখতে পারি আর নাচ নিয়ে আমি একদিন যেন সেই নিয়ে সিনেমা জগতে যেতে পারি সেখানে বিডি বিভিন্ন রকম কোরিওগ্রাফি করতে পারি বিভিন্ন রকম সিনেমার কোরিগ্রাফি হয় তো এই আমার স্বপ্ন আর নাচকে আমি খুব ভালোবাসি